একজন ভ্রমণকারী হিসেবে বিভিন্ন সমস্যারই সম্মুখীন হতে হয় আমাকে সচরাচর যেমন ধরুন রাতে কোনো যাতায়াতের ক্ষেত্রে আমার কোনো দিন যদি গাড়িতে সমস্যা দেখা গেল সেখানে আমি মেকানিক পাই না আবার কোনো দিন যদি আমার গাড়ির তেল শেষ হয়ে গেল সেখান থেকে খুব দূরে গ্যাস স্টেশন হওয়ায় অবস্থিত হওয়ায় সেখানে আমার অসুবিধার শিকার হতে হয় আবার বিশ্যামাগারের ক্ষেত্রে যদি আমি কখনো গ্রীষ্মকালে কোথাও যাতায়াত করি ফলে গ্রীষ্মের দাবদাহ রোদের থেকে আমাকে রক্ষা পাওয়ার জন্য বিশ্যামাগারের অভাব দেখা দেয়